হ্যাঁ আমি যে কোনো পাঁচটা তারিখের কথা বলতে পারব যেগুলো আমার মনে আছে সেগুলো হল পয়লা জানুয়ারি দোসরা ফেব্রুয়ারি তেসরা জানুয়ারি চৌঠা জানুয়ারি এবং পাঁচই জানুয়ারি